হ্যালো লক্ষণ চাটওয়ালা বলছেন এখানে ক কী কী রকমের চাট পাওয়া যায় আচ্ছা তাহলে কী কোনটার কী দাম আছে আচ্ছা আচ্ছা আচ্ছা ওখানে ওখানে কি মানে ডেলিভারিও দেওয়া হয় না ওখানে দাঁড়িয়েই হচ্ছে মানে নিয়ে আসতে হয় আচ্ছা আমার তাহলে তিরিশ তারিখে একশো পিস লাগবে তাহলে আমি অ্যাড্রেসটা আপনাকে পাঠিয়ে দেবো আপনি তাহলে পাঠিয়ে দিতে পারবেন আচ্ছা পা হ্যাঁ আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার ধরো দশটা প্যাকেট হবে দুটো করে কো হ্যাঁ আলাদা আলাদা করে পার্সেল করে দেবেন তাহলে দুটো করে চপ একটা করে কচুরি আর মিষ্টি হুম তাহলে ওইভাবে আপনি প্যাকেট করে আলাদা আলাদা করে আমাকে এবার অ্যাড্রেসে আমার ওই অ্যাড্রেসে তাহলে পাঠিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আ আপনিও তাহলে আমি যদি পাঠিয়ে দিচ্ছি তাহলে আপনিও তাহলে আমাকে কিন্তু কিরকম কী রেট পড়বে একটু পাঠিয়ে দেবেন আচ্ছা ঠিক